বিয়ের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে সে বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়া থেকে শুরু করি এখানে খাওয়া দাওয়া হচ্ছে যে হবে সকালে এক রকম খাবার আর রাত্রের খাবারটাই বেটার থাকে সব থেকে ভালো থাকে কারণ রাত্রে তো মেয়ের বাড়িতে বিয়ে হলে বরের বাড়ি থেকে আসবে তাই সেই কারণে রাত্রের খাবারটা ভালো হবে আর মেয়ের বাড়ির বিয়েরও পরে যে যে বরের বাড়িতে ভালো খাবার সেটা হয় যেটা হচ্ছে যে যেটা বউ ভাত বলে ঠিক আছে সেই বউ ভাতে খাবারটা খুব সুন্দর হয় আর খাবারের মেনু যে যেখানে যেমন থাকে এই ভেজিটেবিল দিল ফার্স্টে স্ন্যাক্সে তারপরে স্ন্যাক্সে দেওয়ার পরে হচ্ছে যে আবার চিকেন পকোড়াও দিল কোথাও কোথাও হয়তো এরকম স্টল বসেছে সেখানে চিকেন পকোড়া কফি ফুচকা যেখানে যেমন যেভাবে বসে সেরকম বসেছে খাওয়া দাওয়া হচ্ছে তারপরে চিলি চিকেন আবার কোথাও চিকেন কষা হয় কোথাও রাইস হয় কোথাও পোলাও হয় যেখানে যেমন যেভাবে দেয় আবার সাদা ভাত ডাল সবজি এবারে ডাল আবার হচ্ছে যে দেবে এই যে কোনো একটা চিংড়ি দিয়ে পোস্ত করল সেরকম দেয় তারপরে যে দই মিষ্টি পাঁপড় আইসক্রিম এসব দিল খাবার দাবার পান মশলা এসব খাওয়া দাওয়ার ব্যাপারটা গেল তারপরে উপরে সাজগোজ সাজগোজ করে সুন্দর সুন্দর পোশাক পরে আসে সবাই গয়নাগাটি পরে মেয়েরা এপরে সাজগোজ করে তারা ছবি টবি তোলাতুলি করে মেয়ে ছেলে সবাই সব রকম যে যেভাবে খুশি সাজগোজ করে তারপরে কেউ নিত্য অনুষ্ঠান করে কেউ এসব করে আনন্দ উপভোগ করে নানা ধরনের পরে বিয়ের আচার অনুষ্ঠান আছে সেই আচার অনুষ্ঠানে এর পরে প্রথমে যেন সকালে হলুদ তেল পড়ে তারপরে বিকেল থেকে সাজগোজ শুরু হয় স্নান করাতে নিয়ে যায় বিকেলে এরপর আবার কী করে যে এবার বিয়ের সময় বিয়ের মণ্ডপে নিয়ে গেল সেখানে মালা বদল শুভ দৃষ্টি সিঁদুরদান হস্তবন্ধন এসব করে অনেক রকমের অনুষ্ঠান থাকে সেসব হয় তারপরে আবার খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে বর কনের খাওয়া দাওয়ার ব্যাপার থাকে এসবগুলো আবার ছেলের বাড়িতে সে মেয়ে চলে এল গৃহপ্রবেশ হল এরপরে আবার এসব নিয়ে অনুষ্ঠান রইল প্রীতিভোজ হল এসব নানা ধরনের অনুষ্ঠান নিয়ে খুবভাবে বিয়ের অনুষ্ঠানটা জাঁকজমকভাবে হল পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান নিয়ে সব নিয়ে বিয়ের অনুষ্ঠান জমজমাট একটা অনুস হয়ে থাকে